হ্যাঁ কে বলছেন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি বলুন আচ্ছা আচ্ছা

হ্যাঁ ঠিকই বলেছেন মানে ওটাই একটু মেইন দরকার এখন তো বুঝতেই পারছেন শহরে বাস করার সময় এসব জিনিসগুলা সব সময় গাড়ি ঘোড়া ছুটছে তার মাঝে সকালবেলা উঠে যদি একটু দুটো চারটা গাছ না দেখতে পাই তাহলে কি আর হয় আমার মতে বলে আপনি ঠিকই ভেবেছেন কিন্তু দেখুন বাগানের জন্য তো সমস্ত ধরনেরই গাছ আছে এবার তার মধ্যে অনেক রকমের গাছ আছে যেগুলো হয়তো কিছু ফুল দেয় অনেক রকম গাছ যেগুলো হয়তো মা যেগুলো আপনার হয়তো ছোট এক দু ফুটের মধ্যেই আপনার বড় যে রকম গাছ হয় সেরকমের মতো দেখতে লাগে অনেক সুগন্ধি ফুলের গাছ আছে আপনার মানে কেরকম চাই স্পেসিফিক ফুলের গাছ চাইছেন না কি আপনি নর্ম্যাল কোনো গাছ চাইছেন কীরকম গাছ চাইছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখুন ফু হুম হুম দেখুন ফুলের মধ্যে আমি বলব যে সব থেকে ভালো তো হবে আপনার রজনীগন্ধা যদি লাগান বা ধরুন আপনি যদি কোনো রকম ভালো জাতের অর্কিড লাগান হয়তো আপনার খরচা যেটা একটু বেশি পড়বে বাট একটা যখন অর্কিড লাগিয়ে দেখবেন না সেটা যখন শীতকালে সেটা একটু বেশ ভালো রকমভাবে আপনার ফুটে উঠবে না সেটা দেখতেও অসাধারণ লাগবে এবং ভোরবেলা যখন অর্কিডটা ফুটবে আপনার বারান্দাটা নিশ্চয়ই বেডরুমের পাশে পাশেই তো তো আপনার পুরো বেডরুমটাকে ভর্তি করে দেবে একদম গন্ধে খুব দারুণ সুন্দর গাছ ওটা এছাড়াও অন্যান্য অনেক রকমের গাছ আছে আপনার বাজেটটা কেমন অর্কিডের দা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বলছি যদি আপনি নর্ম্যাল কোনো জাতের লাগান অর্কিড তাহলে আপনি তিন চার হাজারের মধ্যে পেয়ে যাবেন আর না হলে যদি আপনি লাগান একটু নীল টাইপের অর্কিড বা পারপেল টাইপের অর্কিড তাহলে পনেরো কুড়ি হাজারের মধ্যে আপনি ওটা পেয়ে যাবেন হ্যাঁ দেখুন আমি বলব তাহলে আপনি নর্মাল যেগুলো দেশি জিনিস হয় একদম মানে কমের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর গন্ধ ছাড়ে রজনীগন্ধা গোলাপ জুঁই চাঁপা এই চারটে গাছ লাগিয়ে নিন সবযেয়ে বেশি সুন্দর তার মধ্যে আপনি যদি বলেন যে কম বাজেটের মধ্যে তাহলে আমি বলব সাদা রঙের যে গোলাপটা হয় ওইটা আর যে জুঁই ফুলটা হয় ওইটা বেশি ভালো হবে হ্যাঁ দেখুন আমি বলে দিচ্ছি ভালো কোশ্চেন জিজ্ঞাসা করেছেন তো ওইটা আপনি গোলাপ ফুলটা আপনি দিনে একবার জল দিলেও চলবে কিন্তু জুঁই ফুলটা আপনাকে মিনিমাম দুবার জল দিতেই হবে ওটা আপনি এক কাজ করুন আপনি একবার চলে আসুন আমাদের এখানে যে ছেলেটা কাজ করে সে ভালো আপনাকে বোঝাতে পারবেন বুঝলেন তো আপনি চলে আসুন এই ছেলেটার সঙ্গে আপনার কথা বলিয়ে দিবো আপনি ওর সাথে কথা বলে পরামর্শ করে বুঝতে পারবেন যে কত জল দিতে হয় কী সার লাগে না লাগে ঠিক আছে আচ্ছা আচ্ছা

একদম একদম

একদম বুঝদে পাচ্ছি এইটা অনেকেরই প্রবলেম হয় তো ওই জন্যই আমি বলছিলাম যে আপনি এক কাজ করুন আপনি চলে আসুন বুঝলেন কারণ দেখুন গাছ সম্বন্ধে হয়তো অতটা ভালো নলেজ আমারও নেই যতটা ভালো আমার এই ছেলেটার আছে এই ছেলেটা আপনাকে একদম বুঝিয়ে দিতে পারবে যে আপনি কত দিনের চাইছেন হয়তো আপনি চাইছেন যে আমি এক সপ্তায়ের জন্য কোথাও বাইরে গেলাম সেজন্য এক সপ্তায়ের মধ্যে গাছটা যেন না না মরে যায় সেরকম গাছ আপনাকে লাগিয়ে দেবে হয়তো ঠিক আছে ভালো সুগন্ধী ফুলের মধ্যেও সেজন্যই বলছিলাম আপনি চলে আসুন ওর সাথে কথা হলে আপনি বুঝদে পেরে যাবেন যে কোনটা আপনার পক্ষে ভালো হবে হ্যাঁ চলে আসুন কালকে যখন আপনি ফ্রি থাকবেন আমাদের তো সারা দিন খোলা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে